পশ্চিম বর্ধমান জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি কী কী উৎসবগুলি হল দীপাবলি হোলি সংক্রান্তি দোল পূর্ণিমা বিজয়া দশমী মহাবীর জয়ন্তী এই ঐতিহ্যগুলিকে আমরা যেভাবে প্রতিফলিত করি দীপাবলি দীপাবলি হয় সাধারণত কালীপুজোর পরে দীপাবলিতে বলা যায় যে প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে মা লক্ষ্মী ঢোকা হয় সে কারণে আমরা খুব ধুমধাম করে লক্ষ্মী গণেশের পুজো করি তার আগের দিন কালীপুজো যায় সেটারও একটা বেশ আমেজ থাকে সেই জন্য আমরা ঘরে ঘরে নিজেদের মতো প্রদীপ মোমবাতি এ সকল দুয়ারে জ্বালিয়ে থাকি এবং তার সত্ত্বেও আমরা একটু মজা করার জন্য আমরা বাজি ফাটিয়ে থাকি হোলি হোলি হচ্ছে আমাদের বসন্তের উৎসব আমাদের বাঙালিরা খুবই জনপ্রিয়ভাবে এই হোলিটাকে ইয়ে করে হোলি তো আমাদের বলা হয় দোল উৎসব কিন্তু হোলি বলা হয় বিহারিদের হিন্দিভাষীদের হোলি হচ্ছে আমাদের এই বসন্তের আমেজের এক চারিদিক রঙিন করার আনন্দের উৎসব এই হোলিতে আমরা নানান রঙে নিজেদেরকে সাজাই নিজেদের মনকে আরও রঙিন করে তুলি এবং পরবর্তীকাল যাতে আরও রঙিন হয় সেই প্রত্যাশা নিয়ে বাঁচি সংক্রান্তি সংক্রান্তি হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তি সংক্রান্তি আমরা পৌষ মাসকে একটা বেশ মল মাস বলে জানা হয় কিন্ত এই শীতের আমেজকে আমরা আমাদের শীতের মধ্যে খেজুর গুড় নানান ধরনের হয় এবং আমাদের কৃষকরা ধান নিয়ে করে চাল চালতা নতুন চাল তৈরি হয় সেই চালকে ঢেঁকিতে কুটে আমরা পিঠে পুলি আনন্দ সহকারে খাই এবং সংক্রান্তির দিন এই মল মাসকে আমরা বিদেয় জানানোর জন্য সকাল সকাল সকলে পুকুরে যেয়ে পরে স্নান করে সেই পিঠে পুলি খেয়ে পরে এই নতুন মাঘ মাসের দিনটিকে আমরা খুব মাঘ মাসকে আমন্ত্রণ জানিয়ে আমরা খুব আনন্দ করি দোল পূর্ণিমা দোল পূর্ণিমা হচ্ছে আমাদের বাঙালিদের সব থেকে বিশেষ আনন্দের জায়গা দোল পূর্ণিমা শান্তিনিকেতন কলকাতা এবং আমাদের পশ্চিম বর্ধমানেও খুব জনপ্রিয়ভাবে পালিত হয় দোল পূর্ণিমার দিন আমরা প্রথমে আমাদের ঠাকুরকে নিবেদন জানাই দোল এবং তারপরে আমরা নিজেদের গুরুজনদের পায়ে আবির দিয়ে এবং আমাদের ছোট বড় সবাইকে মিষ্টিমুখ করিয়ে আদর জানিয়ে আমরা দোল পূর্ণিমা পালন করে থাকি বিজয়া দশমী বিজয়া দশমীটাও খুব আনন্দের হলেও আমাদের বাঙালিদের মধ্যে খুব দুঃখের মা দুগ্গা এসে পড়ে চারদিন থেকে শেষবেলায় যাত্রা দেন এই বিজয়া দশমীর দিন আমরা মা দুগ্গাকে বিদায় জানাই বিদায় জানাই তারপরে আমরা বড় ছোট সকলকে প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে পরে আমরা নিজেদের মধ্যে মিষ্টিমুখ করি মহাবীর জয়ন্তী মহাবীর জয়ন্তী হচ্ছে আমাদের মহাবীরের জন্মদিবস এটা আমরা বেশ ধুমধাম করে পালন করি মহাবীর আমাদের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ